পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান জাতিগত ও ভাষাগত গোষ্ঠীগুলি বাঙালি হিন্দু মুসলিম সাঁওতালি প্রচুর মানুষ এখানে একইভাবে বসবাস করে এমনকি এখানে পাঞ্জাবীরাও আসে পাঞ্জাবীদের এখানে এক বিরাট আশ্রম আছে নানক আশ্রম সেখানে তারা এসে প্রত্যেক পূর্ণিমার আগে বিরাট অনুষ্ঠান করে এবং আমরা সবাই সেখানকে যাই তাদের দেখতেও খুব ভালো লাগে তাই আমরা একসাথে সমস্ত ধরনের এখানে সাঁওতালি নাচও দেখা যায় এবং সাঁওতালরাও এদের আমাদের সাথে খুব ভালোভাবেই কথা বলে এবং আমরাও সেখানকে গেছি যেয়ে দেখেছি যে হ্যাঁ অত্যন্ত দুস্থ অবস্থার মধ্যে তারা খুব ভালোভাবেই জীবনযাপন করে আমাদের সঙ্গে বিভিন্ন ভাষা জাতি মানুষের সাথে নানানরকম সম্পর্কে আমরা একাত্বভাবে জড়িয়ে আছি